দাদা আমি কোচবিহারে যাবো আপনি কি যেতে পারবেন আর কতক্ষণ সময় লাগবে এক ঘণ্টা ঠিক আছে আমার কিন্তু এক ঘণ্টার মধ্যে পৌঁছতে হবে যা দেখা যাচ্ছে যে ট্রাফিকের অবস্থা যে ভিড় খুব খারাপ পরিস্থিতি দাদা কতক্ষণ সময় লাগবে মনে হচ্ছে না সঠিক সময়ে পৌঁছাতে পারবো দাদা দেখেন না অন্য কোনো ফাঁকা রাস্তা দিয়ে যাওয়া যায় কি না গেলে খুব ভালো হতো কারণ আমার সেখানে তাড়াতাড়ি পৌঁছাতে হবে খুব দরকার